পোলট্রি চাষে রোগের প্রাদুর্ভাব বিভিন্ন কারণে হতে পারে যেমন জীবাণু সংক্রমণ অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য এবং জলের অভাব ইত্যাদি পোলট্রি রোগের সবচেয়ে সাধারণ কারণ হলো জীবাণুর সংক্রমণ এই জীবাণুগুলি ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক বা পরজীবীও হতে পারে অস্বাস্থ্যকর পরিবেশও পোলট্রি রোগের একটি সাধারণ কারণ এই পরিবেশে জীবাণু সহজেই ছড়িয়ে যেতে পারে এবং পোলট্রিকে আক্রান্তও করতে পারে খাদ্য এবং জলের অভাবও পোলট্রি রোগের একটি কারণ হতে পারে এ অভাবের কারণে পোলট্রির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং তারা সহজেই রোগে আক্রান্ত হয় পোলট্রি চাষের বিভিন্নভাবে রোগ প্রতিরোধ করা যেতে পারে যেমন স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে হবে এবং তাদের পোলট্রিদের জন্য উচ্চমানের খাদ্য এবং জল সরবরাহ রাখতে হবে এবং সবচেয়ে বড় যেইটি হলো নিয়মিত টিকা দান করতে হবে পোলট্রিকে উচ্চমানের খাদ্য এবং জল সরবরাহ করতে হবে এতে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং পোলট্রিকে পোলট্রি পালন কেন্দ্রটি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যকর রাখতে হবে এতে জীবাণুর বৃদ্ধি রোধ করা যাবে এবং পোলট্রিগুলিকে নিয়মিত টিকা দান করতে হবে এবং এতে তাদের রোগের প্রতিরোধ ক্ষমতা আরও বাড়বে এবং পোলট্রির চাষের রোগ পরিচালনা করার জন্য রোগের কারণ নির্ণয় করতে হবে রোগের বিস্তার রোধ করতে হবে এবং রোগের চিকিৎসা করতে হবে

পোলট্রি রোগগুলি প্রাণী সংক্রান্ত কোনো সমস্যা বা প্রশ্ন থাকলে আমি আমার সামনাসামনি যে পশু চিকিৎসক রয়েছে তাদের সাথে কথা বলি এবং কৃষি কর্মকর্তা এবং এছাড়াও আমি অনেক অনলাইন ওয়েবসাইট থেকেও বিভিন্নভাবে দেখার চেষ্টা করি যে কীসের মাধ্যমে আমি আমার পোলট্রি ফার্মটিকে ঠিকঠাক রাখতে পারব এবং পশু চিকিৎসক প্রাণী সংক্রান্ত বিভিন্ন সমস্যার চিকিৎসায় দক্ষ এবং এই জন্য তারা আমাকে বিভিন্নভাবে সাহায্য করতে সাহায্য করতে পারে এক কথায় পোলট্রি চাষ একটি লাভজনক ব্যবসা তবে এই ব্যবসায় সফল হতে হলে রোগের প্রাদুর্ভাব প্রতিরোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য আমাকে এই সব পদক্ষেপ নিতে হবে বলে আমি মনে করি